বলো এই তো রাস্তায় ঘুরছি বল চল তুই তো আমার মুখের কথাটা বললি রে ভাই দীঘা দীঘা তো গেলাম অন্য কোথাও চল না ভাই একটু তা আশেপাশে কে একটু চল মন্দারমণি টনি ওই দিকটা চল আলাদা মানে বিচটা আর একটু আলাদা হোক না দু তিন দিনের মতোন হ্যাঁ চল দেখি আমার মাকে বলতে হবে একটু টাকাটা তো লাগবে বল ঠিক আমার কাছে আছে হয়ে যাবে মোটামুটি তাও একটু তো বলতে হবে হ্যাঁ ও ঠিক আছে বললে দিয়ে দেবে হ্যাঁ সে তো হ্যাঁ একদম ক দিনের জন্যে যাবি

দু দিনই চল যাবো ঘুরতে এক দিনের জন্যে ঠিক আছে এক দিনের জন্যই চল পরের দিন সকালে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝ দেখ আমি আর কাকে বলবো দেখ আগের বারে যারা গেছিলো দীঘায় তাদের বলে দেখ কারা কারা যায়

ওকে ছাড়বেও না সত্যি ভাই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাকে জানাবি কে কে যাবে